পশুপণ্য প্রক্রিয়া করানের কিছু সাধারণ পদ্ধতি কী কী এবং তারা কীভাবে চূড়ান্ত অন্যের গুণমানকে প্রভাবিত করে ইঙ্গিত জবাই করা কষাই করা ইত্যাদি একটি পশু কেনা থেকে শেষ পর্যন্ত অর্থ উপার্জনের সম্পূর্ণ প্রক্রিয়া কী দেখুন পশু বলতে ভেড়া ছাগল এই ঈদের জবাই করে আম মুসলিমরা বলে জবাই আমরা বলি হচ্ছে কি কাটা এদের কেটে বিক্রি করা হয় করলে তার থেকে কিছু উপার্জন হয় টাকা পয়সা ভেড়ার লোম ভেড়া পুষে ভেড়ার লোম থেকে অনেক কিছু তৈরি হয় আর হাঁস থেকে হাঁসের ডিম হাঁস পুষে হাঁসের ডিম দিলে তাকে বিক্রি করা হয় মুরগি তারও ডিম বিক্রি করা হয় তার থেকে একটা ইনকাম হয় ইত্যাদি